পশ্চিমবঙ্গের প্রধান কেয়ার দল বা ক্লাবগুলির কথা মনে পড়লেই আমাদের সামনে সবার সামনেই আসে ইস্টবেঙ্গল মোহনবাগান আর মহামেডান ক্লাব বা আরও বিভিন্ন ধরনের ক্লাব আছে মূলত যেটা আছে ইস্টবেঙ্গল মোহনবাগান মানে নাম বলতেই এগুলোর নাম সবার সামনে চলে আসে তাছাড়া আমাদের এলাকায় আশেপাশে ছোটখাটো ক্লাব আছে যেগুলো শীতকালে বা অন্যান্য বিশে বিশেষ করে শীতকালে বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে এবং সেখানে বাইরের বাইরের মানে নাইজেরিয়া থেকে বা বাইরের বিভিন্ন আফ্রিকা থেকে বিভিন্ন রকমের খেলোয়াড়দের দল দলদের কিনে আনে মানে দল আনে খেলাবার জন্যে বিশাল কাবাডি খেলা ফুটবল খেলার আয়োজনও করা হয় বেশ ভালো লাগে মানে ক্লাবগুলো থেকে এগুলো করা হয় প্রচুর টাকার প্রাইজ থাকে এক লাখ দেড় লাখ হয় এগুলো মানে কিছু কিছু আর ক্লাব আছে যেগুলো মানে ঠাকুর তোলে বড় করে পুজো করে সেগুলো থেকে আবার মানে রাজনীতির একটা আনাগোনা মানে রাজনীতির একটা জয়েন আছে ফলে রাজনৈতিক দল থেকেও ক্লাবে কিছু মানে সরকার থেকে কিছু টাকা পয়সাও পেয়ে থাকে